গতবছর আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাটি বেশ সুন্দর এবং জঙ্গলে ঢাকা এবং তার ধারে পাশে পাহাড়ও রয়েছিল আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত সেইখানে ঘোরাঘোরি করেছি এবং নানা ধরনের জীব জন্তুও দেখতে পেয়েছি তারপর বিকেলের পর আমাদের খুবই বেশি পরিমাণে খাবারের জন্য খিদে পেয়ে যায় এবং সেইখানে এমন একটি জায়গায় তেল জাতীয় খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে পেলাম না সেইখানে নানা ধরনের ধুলোধুলিতে মাখা খাবারটি বিক্রি হচ্ছিল সেই খাবার দেখে আমরা কোনোভাবে খাবারের প্রস্তুত ছিলাম না সেই খাবারটি খুবই অসুস্থকর পরিবেশের মধ্যে দেওয়া ছিলো এবং যেহেতু বিকেলবেলা সেইভাবে আমরা গরম কিছুও খাওয়ার পাইনি যার ফলে আমরা পাহাড় থেকে নিচেই নেমে আসি এবং নিচে এসেই আমাদের খাবার খাওয়ার পরিকল্পনা আমরা করতে পারি আমরা প্রায় দশ কিলোমিটার পাহাড় থেকে নিচে চলে আসি এবং সেখানে কিছু কিছু মানুষ তাদের রেস্তোঁরা সাথে ব্যস্ত ছিলো এবং সেখানে আমরা চলে যাই এবং সর্বপ্রথম গরম চা গরম পানীয় হিসেবে আমরা চা পান করি এবং কিছুক্ষণ পরে আমরা পেট ভর্তি খাবারও খেয়ে থাকি এবং সেখানে রান্না বান্না খুবই ভালো এবং পরিষ্কার পরিছন্ন যার জন্য আমরা সবাই পেট ভরে খাবার খেতে সক্ষম হয়েছিলাম